আমার সংস্কৃতিতে বা আমাদের সংস্কৃতিতে মহিলাদের স্থান সর্বাগ্রে মহিলাদের যে মাসিক কিভাবে চিকিৎসা করা হয় এর বিভিন্ন রকম ব্যবস্থা আছে এটা স্বাভাবিক একটা ব্যাপার শারীরিক ব্যাপার যেটা একজন নারী বা একজন বালিকা বা একজন মহিলাকে মা হওয়ার জায়গায় পৌঁছে দেয় বা শারীরিক ভাবে সেই রকম উপসর্গগুলো দেখা দেয় এর বিভিন্ন রকম চিকিৎসার ব্যবস্থা আমাদের এখানে আছে সরকারি বা বেসরকারি হাসপাতালে তো আছেই এবং বিভিন্ন প্রচার ব্যবস্থাও নারীদের অধিকার সম্পর্কে বলতে গেলে আগেই বলতে হয় নারীর অধিকার সর্বাগ্রে এখানে অধিকার তো সর্বাগ্রে প্রাচীন কাল থেকেই আমরা দেখে আসছি যে দেবতাদের তুলনায় দেবীদের আরাধনা অনেক বেশি যেমন দেবী দূর্গা দেবী কালী এইসবই কিন্তু মাতৃ বা মায়েদের বা নারী জাতির প্রতীক হিসেবে ব্যবহার হয় আর মহিলাদের প্রতি বৈষম্য এটা প্রশ্নই ওঠে না তার কারণ মহিলারা কোনও অংশেই কম নন তারা সর্বাগ্রে কোনও মহিলা ছাড়া কোনও পুরুষের সৃষ্টি সম্ভব নয় তাই সৃষ্টির স্বার্থে মহিলাদের সাথে কোনও বৈষম্য প্রশ্নই ওঠে না এখানটায় একজন মহিলার পক্ষে যেটা সম্ভব একজন পুরুষের পক্ষে তা সম্ভব নয় আর সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আচার বা নিয়ম বলতে যা কিছু বোঝায় এগুলো সাধারণত লোকাচার এটা কোনও সংস্কৃতি নয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন আচারের ক্ষেত্রে দেখা যায় যে এই ঋতুবতী মহিলারা বিভিন্ন সময় দুর্বল হয়ে পড়েন বা বিভিন্ন সময় রক্তের বা রক্তাল্পতার জন্য মাথা টাথা ঘুরে যায় এরকম ঘটনা ঘটতেই পারে এটা সাধারণ ব্যাপার এছাড়া অন্য কোনও ব্যাপার নেই